হ্যালো দাদা এটা কি বিশ্বজিৎ অটো ড্রাইভার বলছেন হ্যাঁ আমি রবিবার রাতে আপনাকে ফোন করে একটা অটো বুক করেছিলাম তো কাল বুধবার আমি কিন্তু সকাল দশটা নাগাদ বেরবো হ্যাঁ দাদা আমি হাওড়া স্টেশনেই যাবো হ্যাঁ দাদা আর একটা কথা ছিলো আপনি কি আপনার টাকা এখন ফোনপে বা গুগল পে নেবেন নাকি ক্যাশে নেবেন আচ্ছা আপনি ক্যাশেই নেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হাওড়া স্টেশনে পৌঁছে আপনার টাকা মিটিয়ে দেবো হ্যাঁ দাদা আপনার টাকাটা কত একটু বলবেন ও আচ্ছা ঠিক আছে একশো টাকা ঠিক আছে দাদা আপ আমি আপনাকে একশো টাকাই দেবো আপনি ঠিক সময় আসবেন কিন্তু লেট করবেন না বুঝতেই তো পারছেন স্টেশন ট্রেনে যাবো মানে ট্রেন ধরার ব্যাপার তো একটা আছেই তাই বলছি আপনি কাল সকাল দশটার আগে আমার বাড়ির সামনে আসবেন